আমি সাধারণত লাঞ্চের জন্যে রান্না করি ভাত রান্না করি ডাল রান্না করি পোস্ত রান্না করি বেগুন ভাজা শাক মাংস এই সকলগুলোই সাধারণত রান্না করে থাকি আর ডিনারের জন্যে রাত্রে ডিনারের জন্যে হালকা খাবার খাওয়া হয় তো রুটি রুটি করা হয় তড়কা করা হয় ডাল করা হয় বুটের ডাল তারপর বিভিন্ন ধরনের শাক সবজি করা হয় এধরনের গুলোই করা হয়